হ্যাঁ আপনি কি সবজিয়ালা বলছেন ওই আমার কিছু আমার বাড়িতে উৎসব আছে সেই জন্য তার তার জন্য কিছু সবজির দরকার ছিলো সজনে ডাটা আলু সজনের ডাটা আলু টমেটা ফুলকপি বাঁধাকপি মিষ্টি আলু এ আর লঙ্কা কাঁচা লঙ্কা এরকম কিছু লাগবে তা আপনার কাছে হবে কি আপনার কাছে আলুর দামটা কতো না আমি সচরাচর বাড়িতে যেহেতু পুজো সেই জন্যে ভালো আলুই নেবো আচ্ছা ঠিক আচে তা তাছাড়া আমি একটু লঙ্কার দামটা শুনতে চাইছিলাম হুম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনি একটু ভালো কোয়ালিটির আনবেন দাম বেশি হলেও কোনো যায় আসে না আপনি একটু ভালো কোয়ালিটির আনবেন অনুগ্রহ করে আচ্ছা ঠিক আছে আমি যেগুলো বললাম ও ও ও অনুগ্রহ করে ওইগুলো আনবেন রাখছি আমাস এই শনি এই শনিবার দিন লাগবে

না ঠিক আছে রাখছি